আমার সবথেকে ভালো লাগে সিনেমা দেখতে আমি অনেক অনেক সিনেমা দেখি তার মধ্যে আমার সবথেকে পছন্দের সিনেমা যেটা হল সেটা হল একটা হলিউড সিনেমা সেই হলিউড সিনেমাটা দেখার পর সত্যি আমার খুবই ভালো লেগেছিল যেটা আজ আমার এখনও পর্যন্ত মনে আছে আমি এবং সেই সিনেমাটা আমি প্রায় দেখে থাকি আমার সেই সিনেমাটা পঞ্চাশ থেকে একশো বারের মতন দেখা হয়ে গেছে এতটাই সুন্দর সেই সিনেমাটা হলিউডের সিনেমাগুলো সত্যি খুব অ্যামাজিং এবং খুবই সুন্দরভাবে বানানো হয় তার মধ্যে যে সমস্ত টেকনোলজি ইউজ করা হয়েছে সেগুলো হয়তো আমাদের এখানে আসেনি কিন্তু সেই হলিউডের মধ্যে আছে এবং তারা সেগুলোকে ভালোভাবে ইউজ করে যে কত সুন্দর সুন্দর সিনেমা তৈরি করে তা অভাবনীয় কারণ এত ভালো সিনেমা আমি আজ পর্যন্ত দেখিনি আমার সেটা এতটাই ভালো লেগেছে যে আমি এখনও তার সুনাম করি এবং আমি সেই সিনেমাটার কথা বন্ধুদেরকেও বলে থাকি সেই সিনেমার মধ্যে যে ভিজুয়াল এফেক্টস যে স্টোরি টেলিং কত সুন্দরভাবে একটা মুভি প্লেস করা হয়েছিল সেটা না দেখলে আমি হয়তো বুঝতেই পারতাম না তখনকার টেকনোলজি এবং তখনকার মানুষের বুদ্ধি যে কিরকম ছিল তা আমি জানতাম না কিন্তু এখন যে হিসেবে এ মানুষ সিনেমা তৈরি করে চলেছে তা সত্যি প্রশংসনীয় এবং সেই মুভিগুলো ও ভালোভাবেই চলছে এবং সব মানুষের মনে একটা জায়গা করে নিচ্ছে আমি যে সিনেমাটা দেখেছিলাম সেই সিনেমাটার মধ্যে প্রচুর পরিমাণে টেকনোলজি ইউজ হয়েছিল এবং একটা সুন্দর মুভি তৈরি করেছিল হলিউডের ডিরেক্টর আর সেই মুভিতে অনেক কাস্টিং ছিল এবং স্টোরি টেলিংটা এত সুন্দরভাবে সাজানো হয়েছিল যে যেন মনে হচ্ছিল যে এ দেখতে দেখতে কখন যে সময় কেটে গেল ও বোঝাই গেল না সিনেমাটা সত্যিই খুবই সুন্দর করেছিল এবং সে সিনেমা টা অস্কার অ্যাওয়ার্ড পেয়েছে এবং সেই সিনেমাটা সবথেকে বেশি ই কালেকশনও করেছে বক্স অফিসে এবং সেই সিনেমাটা যে এতটাই সুন্দর আমি কি আর বলব আমার এতটাই ভালো লেগেছে যে আমার মনে এখনও সেটা ধরা রয়েছে